যেমন হাতের কাজ হয় অনেক যারা মানে কম শিক্ষিত যারা তারা হাতের কাজ দেখিয়ে মানুষের মন জয় করে এটা আমাদের বিদেশেও বিক্রি হয় তাদের হাতের কাজগুলো এতো সুন্দর করে কেউ কেউ জাদু দেখায় জাদু দেখিয়ে তারা মানে নিজের কর্মস্থান ঠিক রেখেছে তারপর প্রদর্শনী পুষ্প প্রদর্শনী কেউ গাছের সৌন্দর্য বাড়িয়ে পুষ্প প্রদর্শনী করে নিজের কর্মস্থান ঠিক রেখেছে এইভাবে উন্নয়ন করছে কেউ বিক্রি করছে কোনো কিছু বানিয়ে ফুলের টব বা কিছু সুন্দর করে সাজিয়ে সেটাকে বিক্রি করছে এইভাবে অনেক কিছু উন্নয়ন করছে